ডোমিনোজ পিজাতে আমি দুটি পিজা এবং কোক অর্ডার করেছিলাম সেটি খুব কম সময়ে আমার কাছে ডেলিভারি হয়েছে সেটির জন্য আমি খুবই ধন্য আমি ভবিষ্যতে আবার এখান থেকেই অর্ডার করবো